হ্যাঁ বল হ্যাঁ হ্যালো কী বিষয়ে ছিল মানে বিষয়বস্তুটা পলাশির যুদ্ধ মানে যুক্ত করার কোনো কিছু নেই আগে জানতে হবে যে পলাশির যুদ্ধ কেন হয়েছিল কাদের মধ্যে হয়েছিল হ্যাঁ এই সব ব্যাপারগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা কীভাবে দখল করল ওই জিনিসগুলো জানতে হবে হ্যাঁ তারপর আছে যে কীভাবে মানে মীরজাফর সিরাজদ্দৌল্লাকে চক্রান্ত করে সিংহাসন থেকে সিংহাসনচ্যুত করল ওই সব ব্যাপারগুলো তার পরে আছে কীভাবে বাংলায় নবাবের শাসনব্যবস্থাটাকে নষ্ট করে দিচ্ছে তারপর পুনরায় মানে ইংরেজ চলে আসছে এই সব জিনিসগুলো হুম হুম হুম ওই সব ব্যাপারে দেখ প্রথমে সিরাজদ্দৌল্লার মা ছিল সিরাজদ্দৌল্লার মা তার বাবা ছিল সিরাজদ্দৌল্লার পরবর্তী নবাবটা ছিল সিরাজদ্দৌল্লার মার বাবা হ্যাঁ আলিবর্দি খাঁ হ্যাঁ এ আলিবর্দি খাঁ হয়েছিল সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নবাব হয়েছিল হ্যাঁ সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ছাপান্ন পর্যন্ত হ্যাঁ এবারে তার পরে আলি আলিবর্দি খাঁর কোনো পুত্র ছিল না ওর ওর ছিল তিনটে মেয়ে হ্যাঁ ওই একটা মেয়ের যেমন আছে ঘসেটি বেগম হ্যাঁ ঘসেটি বেগম আছে আরেকটা সিরাজদ্দৌল্লার মা আছে আরেক আরেকটা আরেকটার নাম একটু দেখে নেবে জাস্ট চেক করে নেবে হ্যাঁ তো ওই ওই কী

হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো ওই কী কীভাবে হ্যালো কীভাবে মীরজাফর চক্রান্ত করছে ওইটাও টুকু লিখতে হবে মানে ইংরেজের সাথে ষড়যন্ত্র কীভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে হ্যাঁ তার আগে এটা তার তার আগে সিরাজদ্দৌল্লা উনিশশো সতেরোশো ছাপান্ন সালেই এক অন্ধকূপ হত্যা করেছিল ওটা ওটাও লিখতে হবে হ্যাঁ একশো ছেচল্লিশজনকে একটা ছোটো রুমের রুম নয় এই একটা ছোটো হ্যাঁ তার মধ্যে একশো একশো তেইশজন মারা গিয়েছিল ওই সবগুলো লিখতে হবে মোটামুটি আট দশটা পাতা হুম তারপর কোনখান থেকে এই সব জিনিসগুলো সংগ্রহ করেছে ওইগুলোও লিখতে হবে কোন কোন বইগুলো সাহায্য করেছে ওইগুলোও লিখতে হবে জমা দেওয়ার শেষদিন আঠারো তারিখ ঠিক আছে ঠিক আছে হবে কোনো অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে